ভারতের রাজনীতি এবং রাজনৈতিক দলগুলো সম্পর্কে আমি বিশেষ কিছু মনেই করিনা কারন আমি রাজনীতি ও রাজনৈতিক দল সম্পর্কে বিশেষভাবে অবগত নই গণতন্ত্র হিসেবে ভারতের সম্পর্কে আমার পছন্দের কিছু বিষয় রয়েছে যেমন এটি একটি গণতান্ত্রিক দেশ অবশ্যই এটি আমার পছন্দের এখানে মানুষ মানসিকতাকে মনুষ্যত্বকে অনেক বেশি গুরুত্বপূর্ণ দিয়ে থাকে নেতা নেত্রীরাও মানসিকতাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ দিয়ে থাকে অপছন্দের বিষয় বলতে যেরকম সবক্ষেত্রে দেখে থাকি আমরা কিছু কিছু জায়গায় অনেক বেশি টাকাপয়সা লেনদেন হয় যেগুলো আমার কাছে ভীষণভাবেই অপছন্দের প্রিয় রাজনৈতিক নেতা আমার কাছে কেউই নয় কারন আমি বো যেহেতু আগেই বলেছি আমি রাজনীতি রাজনৈতিক দল সম্পর্কে বিশেষভাবে অবগত নই এবং যদি কোন প্রিয় না হোক যেকোনো নেতার সাথেই যদি আমার জিজ্ঞাসা দেখা হয় সাক্ষাৎ হয় সেক্ষেত্রে আমি তাদের একটাই কথা জিজ্ঞেস করতে চাই যে আমাদের উন্নয়নের জন্য তারা কি ব্যবস্থা নিচ্ছে এবং সেটা কতটা তারা সত্যি করতে পারবে